ছাত্র জীবনে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একটি গবেষণার কাজের সময় বেশ কিছু স্থাপত্য ঐতিহ্য নিদর্শন চিহ্নিত করি যার একটি হল অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ এক গম্বুজ বিশিষ্ট সুলতানি আমলের মসজিদ স্থানীয় মানুষের কাছে মসজিদটির কোনো তথ্যই ছিল না কিছু নোট ও ছবি নিয়েছিলাম আমার ইয়াশিকা ফিল্ম ক্যামেরা দিয়ে ইচ্ছে ছিল ভবিষ্যতে এই স্থাপত্য নিদর্শন বিষয় গবেষক গবেষণা করবো সে আশাবাদ নিয়ে অধ্যাপনা শুরুর দিকে দেবহাটায় গিয়ে বড্ড আশাহত হয়েছিলাম নামাজের স্থান সঙ্কুলন না হওয়া ঐতিহ্যের সাক্ষী নেই গুরুত্বপূর্ণ স্থাপত্য ঐতিহ্যটি ভেঙ্গে একটি নতুন মসজিদ নির্মাণ করেছে স্থানীয় জনগণ এই ধরনের ঘটনা এদিকে অহরহ ঘটেছে ঐতিহ্য বিষয় অজ্ঞতার কারণে অথচ খানিকটা উদ্বেগ নিলে প্রাচীন মসজিদ অক্ষত রেখে নতুন মসজিদ নির্মিত হতে পারতো পুরান ঢাকার চুড়িহাট্টা মসজিদ ছিল মুঘল আমলের একটি মসজিদ সেটিও বেশ কয়েক বছর আগে ভেঙ্গে ফেলা হয় অধ্যাপক আনিসুজ্জাদ মানহ আমার একটি বিবৃত দিয়েছিলাম কিন্তু কাজের কাজ কিছুই হয়নি রক্ষা করা যায়নি মসজিদটি পুরান ঢাকার কয়েক বছর আগে এ ধরনের আরেকটি মসজিদ ভেঙ্গে ফেলা হয় দেশে মানুষের ঐতিহ্যের প্রতি উদাসীনতার এই প্রবণতা কষ্টকর এবং শুরুর আগে ছাত্রছাত্রীদের নিয়ে ময়মনসিংহ গিয়েছিলাম পশ্চিম বর্ধমান জেলার প্রত্নতাত্বিক